হ্যাঁ বলছি এই প্রদীপগুলো এখানে কত করে আমি দেখুন যে হ্যাঁ যা যেহেতু পুজোর জন্য নেব সেহেতু বুঝতেই পারছেন কালী পুজোর জন্যই নেব চারদিকটা সাজানোর জন্য কোনটা সবথেকে ভালো হবে বলুন তো

হ্যাঁ আমি কিন্তু প্রদীপের সাথে সাথে মোমবাতিও নেব কারণ মোমবাতিও তো জ্বালাতে হবে কিন্তু দেখুন প্রদীপ আমি নেব বলছি ছোট প্রদীপগুলো বেশিক্ষণ থাকবে তেল না বড় প্রদীপগুলো নিলে বেশি ভালো লাগবে আচ্ছা ছোট প্রদীপগুলোর দাম কত করে আর বড়গুলো ও আচ্ছা হ্যাঁ আমি সে দেখে নিচ্ছি কোনটা নেব কিন্তু এগুলোর দামটা বেশি হয়েছে না একটু কম করুন মানে ধরুন তিনটেতে পনেরো টাকা করে দিন তাহলে আমি অনেকগুলো একসাথে নিতাম আর কি হ্যাঁ আমি বড় কিছু নেব বড় ধরুন ওই পঞ্চাশটার মতো নেব আর ছোট হচ্ছে পঞ্চাশটার মতোই নেব তাহলে সেরকমভাবে দামটা একটু করবেন হ্যাঁ সেটা আমি শুনলাম আর কি যে আপনাদের এখান থেকে প্রদীপগুলো বেশ ভালো লাগে মানে ভালো হয় আর কি অনেকে নিয়ে যায় তো আমি ভাবলাম তাহলে এবছর প্রদীপটা দিয়ে বেশি সাজাব তো ওই জন্য এলাম আর কি হ্যাঁ আমি ওই জন্যই আরও এলাম আর কি আমি ভাবলাম দেখি এখান দিয়েও তাহলে ভালো নিশ্চয়ই পেয়ে যাব এবার বাড়িতে নিয়ে যাব বুঝতেই পারছেন যদি একটু আবার ফাঁক ফোকর রয়ে যায় তাহলে তো আবার চিৎকার করবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেছে নিচ্ছি তারপরে আপনি একটু দামটা দেখে করে দেবেন ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হুম না না আমি ভাবলাম যে ভালো হবে আমি ওই জন্য আরও এলাম এবার দামটা অতটা ইয়ে করে নিই তবুও আর কি মানে বুঝতেই পারছেন এক সাথে এতগুলো নিচ্ছি একটু তো কম দাম হলে ভালোই হয় না মোমবাতিটা বেশি নেব না যেহেতু এগুলো পঞ্চাশ পঞ্চাশ একশো পিস নিয়ে নিচ্ছি ওটা একটু কম করে নেব দু তিনটে প্যাকেট নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে থাক আমি তাহলে এগুলো বেছে নিই একটু হ্যাঁ হ্যাঁ আমি তাহলে দেখে নিচ্ছি এগুলো একটু হ্যাঁ ঠিক আছে